হ্যাঁ আমি পশু পাখি পুষতে ভালোবাসি তা পশু পাখি আমাদের বাড়িতে অনেক পশু পাখি আছে যেমন হচ্ছে গিয়ে গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু আছে তা যখন গরু ছাগল হচ্ছে গিয়ে যখন বাচ্চা হয় বা এমনি সময় ওদের যখন গা ধুয়ে দিই গা ধুয়ে দিই সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গা ধুয়ে দিই তারা গা মুছিয়ে দিই খাওয়া দিই খড় দিই ভুষি দিই ঘাস দিই এনে এনে দিই ওরা খায় ওদের অনেক পুষতে ভালো লাগে সকাল বিকেল তিন টাইম যেমন আমরা খাই তেমন ওদের খাওয়া খেতে দিই পানি খেতে দিই ফ্যান খেতে দেই তারপরকে বিভিন্ন জিনিস খেতে দিই আনাজের খোলা টোলা খেতে দিই ছাগল গরু খেতে দিই আর হচ্ছে যখন গরুর যখন হচ্ছে কি বাচ্চা হয় তখন ওই বাচ্চার গা মুছিয়ে দিই মুছিয়ে আবার তাদের আবার হচ্ছে গিয়ে দুধ খাইয়ে দিই যেমন ছাগলের বাচ্চা হয়ও মুছিয়ে দিই দুধ খাইয়ে দিই তারপর গিয়ে তারপরে ওদের ওদেরকে এই এই ঠান্ডার সময় হচ্ছেকে রোদে ওদের বার করে দিই রোদ খাওয়াই তারপরে সকাল হলে ওদের বাইরে দিয়ে আসি ঘাস খেতে দিয়ে আসি তারপর গিয়ে বাইরে না ঘাস খেতে না দিয়ে আইলেও নিজের গোয়াল থেকে বাইরে বের করে খোটা মেরে রাস্তার গায়ে দিয়ে আসি যে কলটা হচ্ছে গিয়ে এখানটায় থাকলে যে হচ্ছে কি নিজে নিজে ঘাস খেতে পারবে না তাই জন্য করে খড় কেটে দিই তারপর কি খোল দিই তারপর ঘাস কেটে দিই তার বিভিন্ন জিনিস আনাজের খোলা টোলা বাড়ি থেকে দিই ফ্যান ট্যান ফেলে দিই নিয়ে হাঁস মুরগির রইস বলে হাঁস মুরগির হয়তো ফ্যান দ গুঁড়ো ছেনে দিই গরুর ফ্যান কেটে দিই ছাগলের ফ্যান কেটে দিই তাই জন্য করে ওই সব জিনিস আর ফেলে নেয় হাঁস মুরগি গরু ছাগল রয়েছে ওই জন্যকে তাদের ডেকে দিই তাই হাঁস মুরগিটাও ভালোবাসি ভালোবাই খাওয়া টাওয়া দিই শরীল স্বাস্থ্য করি কারণ হচ্ছে গ গরুটাও হচ্ছে খাওয়া দিই হাঁস মুরগি হচ্ছে গ একটা ব্যাপারি আসলো বিক্রি করলাম টাকা হলো তারপর কি হাঁস গরু হচ্ছে ক আসলে ওই গরুটা যে গরুটা আমরা হচ্ছে বাড়ি পুষি সেই গরুটা বিক্রি করে দিয়ে সময় বিক্রি করে দিলে সেই গরুর টাকা নিয়ে আমরা চাই যে কোনো একটা কাজে লাগাই বা আবার ফের গরু কিনে পুষি পুষলে আমাদের ফের ভালো ইনকাম হয় তাই জন্য করে আমরা হাঁস মুরগি ছাগল গরু পুষি ছাগলও বিক্রি করে দিই আসার কিছু দিন আগিয়ে বিক্রি করে দিই বা এমনি সময়েও বিক্রি করে দিই যদি টাকা হয় সেই সব কাজে টাকা নিয়ে আমরা একটা প্রয়োজন মেটাই একটা কাজ করি একটা ব্যবসা করি বা যা হোক করি ফেরা ছাগল গরু কিনি কিনে ব্যবসা